আমি প্লাস্টিক সম্পর্কে কিছু বলতে চাই কিন্তু আমার বলাটা ঠিক হবে কি না জানি না কারণ প্লাস্টিকটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন খুবই দরকারিও জিনিসের কোন কিছুর বাইরে নিয়ে যেতে প্লাস্টিক লাগে দোকান থেকে কোনো জিনিস কিনে আনতে প্লাস্টিক লাগে এই প্লাস্টিকটিকে কে আমি মনে করি আমাদের দেশের মধ্যে সবথেকে সংবেদনশীল হচ্ছে বিষয় হল এই প্লাস্টিকটা দূরীকরণ